আমি রান্না করতে খুবই ভালোবাসি আর ছোটো থেকে রান্নাটা করি কারণ মা কাজে যেত আমাদের রেখে আর তার সঙ্গে কিছু রান্না আমি করতাম যেমন ডাল আলু সিদ্ধ তার সঙ্গে কিছু ভাজা আলু ভাজা বেগুন ভাজা থাকত এগুলো করতাম প্রথম থেকে রান্নাটা একটু কষ্ট হতো কারণ এগুলো ঠিকঠাক নামাতে পারতাম না পরিমাণমতো নুন হলুদ দিতে পারতাম না কিছুটা আঁচটা বাড়িয়ে দিলে পুড়েও যেত তাই প্রথম দিকের রান্নাটা খারাপ হতো তারপর আস্তে আস্তে এই রান্নাগুলো শিখে গেলাম দেখে দেখলাম না পরে পরে আমার রান্নাটা ঠিকঠাক হচ্ছে কারণ আমি দু তিনবার রান্না করার পর ঠিকঠাক স্বাদে আনতে পারলাম তারপর বাড়িতে মাকে দেখতাম প্রায় সময় ফ্রায়েড রাইস চিলি চিকেন বিরিয়ানি এইসব নানান খাবার রান্না করত কিন্তু এইগুলো তো পারতাম না মার সঙ্গে দেখতাম থাকতাম আর থাকতে থাকতে কিছুটা পরিমাণে রান্নাটা শিখে যেতাম পরে যখন ঘরে রান্নাটা চেষ্টা করতাম সেই স্বাদটা আনতে পারতাম না কারণ পরিমাণমতো সরঞ্জামগুলো দিতে পারতাম না কখনও হয়তো হলুদটা বেশি হয়ে যাচ্ছে মাংসয় কখন হচ্ছে নুনটা বেশি হয়ে যাচ্ছে এই জন্য পরিমাণমতো জিনিস না দিলে স্বাদটা ঠিকঠাক আসে না আজ যার কারণে খাবারটাও খারাপ হতো আর খাবারটা খারাপ হলে সবারই বিরক্ত লাগত খেতে ভালো লাগত না তাই পরে পরে যখন এই খাবারগুলো রান্না করা শিখলাম দু তিনবার রান্না করার পর সেই স্বাদটা আমি আনতে পারলাম কারণ পরিমাণমতো জিনিসগুলো আমি দিতে পারলাম মশলাগুলো ঠিকঠাক দিলে রান্নাটাও ঠিকঠাক করতে পারতাম তারপর থেকেই আমার রান্নাটা শেখা শুরু হয়ে গেলো আর এইগুলো আমি ঠিকঠাক রান্নাটা এখন করতে পারি আর রান্নাটা ঠিক করতে পারলে স্বাদটা ঠিক আনতে পারলে লোককে খাওয়াতেও ভালো লাগে এইভাবেই আমার কাছে এই কঠিন রান্নাগুলো সহজ হয়ে গেলো